কিছু দিন আগেই আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় গল্পটি পড়েছি যেটা খুবই রোমাঞ্চকর একটা গল্প এই গল্পটা পড়ে বুঝতে পেরেছি যে কোন সময়ে মানে সঠিক সিদ্ধান্ত নেওয়া কাকে বলে তো এখানে দেখা যায় যে শঙ্কর নামক একটা যুবক সে জঙ্গলে যায় বিভিন্ন কারণে তো যে কোনো কারণে যায় তো সেখানে গিয়ে সে প্রথম কয়েক দিন তো ভালোভাবেই কাটায় তো তারপরে তাকে জঙ্গলের পশু পাখি শিকার করে তার খাদ্য চালাতে হয় তো এইভাবেই চলতে থাকে তার জীবনযাপন এইভাবেই তার দিন অতিবাহিত হতে থাকে তো এই নিয়েই গল্পটা যেটা খুবই একটা চ্যালেঞ্জিং গল্প যেটা নিয়ে আমি আমার পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে খুবই আলোচনা করি এবং আমার পছন্দের তালিকায় থাকা একটা গল্প বলেই এটাকে সবার সাথে আলোচনা করি এবং এই গল্পের যে মূল চরিত্ররা তাদের সাথে নিজেকেও কিছুটা মানে নিজেকেও কিছুটা যুক্ত করতে পারি আর খুব ভালো লাগে গল্পটা যেই কারণে এই গল্পটা সবার সাথেই কথা বলি এবং তাদেরও মতামতগুলো শুনি